হ্যাঁ দিদি বলুন এখন বিভিন্ন রকমের চাল আসছে কালো নুনিয়া বাদশাভোগ গোবিন্দভোগ কামিনী পাটনাই আপনার কী লাগবে বলুন কালো নুনিয়ার দাম হচ্ছে যে একশো দশ টাকা কেজি আর বাদশাভোগটা ওর থেকে একটু বেশি দেড়শো টাকা কেজি চালের পরিমাণের ওপর ডিপেন্ড করছে আপনি যদি এক কেজির জায়গায় পাঁচ কেজি নেন তাহলে একটু হয়তো দাম কমিয়ে নিতে পারি আমরা কী করতে পারি বলো আমরা তো কিনে নিয়ে এসে বিক্রি করছি না হুম তো বলুন আপনার কতটা চাল লাগবে ও তাহলে সাতাশ কেজি করে দিই ও তা ঠিক আছে তা দুটোর দাম তাহলে সব দুটোর দামই মানে আপনি তাহলে দশ টাকা করে কম দিন পার কেজিতে অত কম করা যাবে না তাহলে আমার ব্যবসায় কিছু লাভ থাকবে না আমি তো এই দশ টাকা করেই কমাতে পারব আপনার পোষায় তো নিন না হলে নিতে হবে না তাহলে বলুন আমি তো এক দাম বলে দিলাম আমি দশ টাকার বেশি কমাতে পারব না

হ্যাঁ তা ঠিক আছে বারো টাকাই নেব আপনি তা নিন তা নিন বারো টাকা করেই দেবো হ্যাঁ দিতে পারব তা আপনারও তো বোঝা দরকার যে দিন দিন যা চালের দাম বাড়ছে এই থেকেই তো আমাদের দু দশ টাকা থাকে লাভ এতেই আমাদের সংসার চলে হ্যাঁ হ্যাঁ কিন্তু ডেলিভারির জন্য আলাদা চার্জ দিতে হবে হুম হুম